হ্যাঁ শীতকালে আমাদের বাড়ি বাড়ি যেটা রেসিপি আছে সেটা খুব বিখ্যাত আমাদের বাঙালিদের মধ্যে পিঠে অনেক ধরনের পিঠে হয় কাঁচি পিঠে হয় ঝুড়ি পিঠে হয় ক্ষীর পিঠে হয় তিল পিঠে হয় অনেক ধরনের পিঠে হয় সেটা আমাদের দিদি জামাই বাবু আরও আত্মীয় আত্মীয়জন সব এসে বাইরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যেরকম দুধ পিঠে হয় আরও অনেক ধরনের পিঠে হয় তা আমরা সবাই মিলে শীতকালে পিঠেটার আনন্দ নিই